হ্যাঁ হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ ছিলাম তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি এখন ঠিকঠাক রয়েছি ওষুধপত্রও ঠিকঠাক চলছে না এখন আর কোনো অসুবিধা হচ্ছে না না এখন আর ওই সব কিছু হচ্ছে না এখন সব ঠিকঠাকই রয়েছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সব সব নিয়মিতভাবেই পালন করছি হ্যাঁ বেল্টটা ইউজ করছি হ্যাঁ চেক আপের ডেট আছে মনে আছে যাচ্ছি ওই ডেটে

হ্যাঁ ওইগুলো সব মেনটেন করেই চলছি হ্যাঁ ওগুলো সব মেনটেন করছি হুম না এরকম আর কোনো কিছু হচ্ছে না

হ্যাঁ সব রিপোর্ট ওষুধ আরও সব কিছু ঠিকঠাক ভাবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ থ্যাঙ্ক ইউ